আমি ঘর গোছানো খুব ভালোভাবে করতে পারি এবং কারো শরীর খারাপ হলে কাউকে কোনো কিছু বলার জন্যে আগে গিয়ে বলি এটা করো ওটা করো কোনো কিছু শরীর খারাপ হলে ডাক্তারের কাছে যাও এ ডাক্তার ভালো নাহলে অন্য ডাক্তারের কাছে যাও এই সব আমি বলে থাকি এবং ঘরের আশেপাশের পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে বলি সকলকেই যাতে মশা মাছি না জন্ম নেয় তাদের থেকে ম্যালেরিয়া হলে জ্বর আসতে পারে সেই জন্য আমি এই সব পরিষ্কার পরিচ্ছন্নতার কথা স বাইকে সবসময় বলে থাকি আমার এটাই গর্ববোধ হয় যে কারোর শরীর খারাপ হলে আমি চুপ করে বসে থাকতে পারি না সবাইয়ের পাশে গিয়ে দাঁড়াই সবাইকে বলি এটা করো সেটা করো এ ডাক্তার ভালো নাহলেন ভালো ডাক্তার দেখাও শরীর খারাপ হলে ঘরে বসে না থেকে হাসপাতালে যাও এই সব বলে আমাকে খুব ভালো লাগে সেই জন্য আমি এটা নিয়ে গর্ববোধ